আমি মনে করি কি ভারতে যে শিল্পীরা আছে তাদের যথেষ্ট গুরুত্ব ও সুযোগ দেওয়া হয় কিন্তু তাও ভারতে জনবসতি অনুযায়ী অনেক গোপন কিছু শিল্পীরা আছে কিছু ট্যালেন্ট আছে যাদের ঠিক করে তারা সুযোগ পায় না তো তাদের হয়তো তাদের কোনো আর্থিক সংকটের কারণে তারা পায় না শিল্প নিজেদের সুযোগ পায় না তো তাদের বিষয়ে ভারতের সরকারদের একটু ভাবনাচিন্তা করা উচিৎ বাকি ভারতের যারা যারা শিল্পক্ষেত্র আছে বা যেখানে আর্ট অ্যান্ড স্ক্রিপচার আছে সেখানে যথেষ্ট গুরুত্ব এবং সুযোগ দেওয়া হয় যারা সেই সুযোগটা পায় না তাদের একটাই কারণ হচ্ছে আর্থিক সংকট বাকি সবাই সুযোগ পায় নিজেদের শিল্পক্ষেত্রে